হ্যাঁ আমি বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলি আমি বাংলার মাটিতে জন্মেছি আমি বাংলা নিয়ে খুব গর্বিত যে আমি বাঙালি হতে পেরেছি আর যুগ যুগ ধরে যেমন যেন আমি বাংলার মাটিতে জন্মগ্রহণ করতে পারি বাংলা ভাষা নিয়ে আমি খুবই গর্বিত যে আমরা যেখানেই যাই না কেন সব সময় বাংলাতেই কথা বলি বাংলা ভাষা ছাড়াও আরো অনেক ভাষা আছে কিন্তু সব থেকে অন্যতম ভাষা হল বাংলা ভাষা যেই ভাষাটা নিয়ে আমরা গর্ববোধ করি সারাটা জীবন যেন যত দিন বাঁচব এই বাংলা ভাষা নিয়েই গর্ববোধ করতে পারি এই বাংলার মাটিতে যেন জন্মাতে পারি আর নতুন কিছু বলার নেই বাংলা ভাষার সম্পর্কে কারণ আমরা আমরা যেটাই করি না কেন সবার আগে হল বাংলা ভাষা সত্যি আমরা খুবই এই বাংলাটা নিয়ে আমরা সত্যিই খুবই গর্বিত যে আমরা দেশের দেশের মাটিতে জন্মাতে পেরেছি আমরা বাংলার মাটিতে জন্মাতে পেরেছি এই বাংলা ভাষা নিয়ে সত্যিই খুব গর্বিত